আমার এলাকার প্রাকৃতিক সম্পদগুলি হলো সূর্যের আলো জল কয়লা গাছপালা এগুলি ব্যবহার করে আমরা নানারকমভাবে মুনাফা অর্জন করতে পারি এবং ব্যবসায়িক দিকেও এগুলিকে ব্যবহার করতে পারি যেমন সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করতে পারি এছাড়াও জল যেমন আমাদের এখান থেকে যেই সমস্ত নদীগুলি বয়ে গেছে তার মধ্য দিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সেটি চারিদিকে এবং সেটিতে আমরা প্রয়োজনে সংগ্রহ করে রাখতে পারি এবং পরে ব্যবহার করতে পারি এছাড়া গাছ পালা এবং কয়লাখনিতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় যেগুলোকে বিক্রি করে আমরা অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারি এছাড়া সৌরশক্তি ব্যবহার করে আমরা নানারকম নানারকম যন্ত্রপাতিকে চালিত করি সোলার শক্তির সাহায্যে সোলার প্যানেল ব্যবহার করে